প্রথমবার যখন আমাকে রান্না করতে হয় তখন আমি আমার মা আর কি বাড়িতে ছিল না তার জন্যই আমাকে প্রথমবার রান্না করতে হয়েছিলো এবার প্রথমবার যখন আমি রান্না করতে যাই তখন আলুর দম বানানোর জন্যে তখন মানে এতো আলুর দম বানানোর জন্যে এবার আমি তখন আমি আমার মাকে ফোন করি মাকে ফোন করে বলি যে মা তুমি তো নাই আমি কী করে রান্না করবো আমি বুঝে পা পাচ্ছি না তখন মা আমাকে সবটাই ফোনের মধ্যে বলেন যে যে কীভাবে কীভাবে রান্না করতে হয় আর তখনই তখনই এই মানে আর প্রবলেম মানে প্রবলেমটা হয় আর কি সেইভাবে তো রান্না করতে জানতাম না কিন্তু যখন মা ফোন করে তখন মানে আস্তে আস্তে আস্তে মাও সব বুঝিয়ে বুঝিয়ে আমাকে বলে তারপরে আমি রান্না করি